হ্যালো অনু ট্রাভেল এজেন্সি আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমরা বাড়ির কয়কজন মিলে সুন্দরবন বেড়াতে যাব সে কারণে আপনার একটা গাড়ি আমরা ভাড়া করতে চাই এই টাটা সুমো হলেই হল তো আপনার কত ভাড়া নেবেন সেটা যদি একটু বলেন আর আপনার ড্রাইভারও ঠিক সময় মতো আসবে তো আমরা কিন্তু কাল সকাল সাতটার দিকে বেরোব তো সাতটার মধ্যে আপনার ড্রাইভার এসে পৌঁছবে তো তা না হলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব আর কত ভাড়া নেবেন সেটাও একটু বলে দিন তাহলে কি ড্রাইভারকেই আমরা হাতে হাতে পয়সা দিয়ে দেব নাকি আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেব যদি একটু বলেন তো ভালো হয়